আমাদের মহিলারা আমাদের মাছ ধরতে সহযোগিত করে এবং আমরা যখন জঙ্গলে মাছ ধরতে যাই তখন মহিলারা বিভিন্ন মাছ ধরার চারা কাঁকড়া ধরার চারা তারা কেটে দেয়

দাঁড় দিয়ে নৌকো চালানোর জন্যেও তারা প্রস্তুত এবং ভালো গ্রামের মহিলারা ভালো নৌকোও চালাতে পারে আমরা যখন জঙ্গলে যাই তারা রান্না করি বা কাঁকড়ার ঠোপার পাশে সবাইকে থাকতে হয় তারাও সঙ্গে থাকে এইভাবে বিভিন্নভাবে আমরা মাছ ধরতে মেয়েদের কাছ থেকে সহযোগিতা পাই এখন গ্রামের মেয়েরা সবকাজই প্রায় করছে মাঠের কাজও করছে ছেলেদের যেসব কাজ করার ছেলেদের সঙ্গে তারাও সহযোগিতা করে মাঠের কাজও করছে রোয়ার কাজ করছে ঘরে রান্না বান্না করে এবং বাচ্চা সামলানো তারপর জীবন জীবিকা নির্বাহ করার জন্যে জঙ্গলে গিয়ে মাছ ধরতে হয় বিভিন্ন কাজ করতে হয় মহিলারা সব কাজই প্রায় করে আমাদের গ্রামের মহিলারা পড়াশুনো ও অনেকেই ভালো কিন্তু আর্থিক কনডিশানের জন্যে সব কিছুই তারা করে এবং সংসার নির্বাহ করে আমরা যখন গ্রাম থেকে বাইরে যাই তখন গ্রামের ম মহিলারা ঘরের মহিলারা তারা ঘর সামলায় ঘরের সমস্ত কাজকর্ম করে এবং চাষের কাজও করে তারপর ছেলে মেয়েদের ইস্কুলে পাঠানো পঠন পাঠন করানো সবই করে আমরা বাইরে যখন কাজে সুত্রে যাই তখন পাঁচ ছ মাস সাত মাস এক বছর থেকে যাই মেয়েরা ঘরে থাকে ঘরের সমস্ত কাজ করে শুধু তাই না তারা সংসার নির্বাহ করে তারা ইনকাম করার জন্যে বিভিন্ন কাজ করতেও পারে করে আমরা যখন ঘরে ফিরে আসি তখন মাঠের কাজে বলুন ক্ষেতের কাজে বলুন তারাও সহযোগিতা টহযোগিতা করে এবং গ্রামের মহিলারা বিভিন্ন ফসল ফলাতে তারা সহযোগিতা করে ক্ষেতের কাজে ক্ষেতের কাজ করতেও সহযোগিতা করে